ভাত ডাল ইলিশ ভাপা ইলিশ হ্যাঁ তারপর ইলিশ কচু ভেটকি ভেটকি মাছের পরে আ মাংস মাছ হরেক রকমের মিষ্টি যেমন রসগোল্লা রসকদম্ব ইত্যাদি